হ্যালো কে বলছেন হ্যাঁ জুতোর দোকান বলুন হুম আজ এসে গেছে

দুশো তিনশো টাকার ভেতরে তো আসবে না হ্যাঁ সেরকমগুলো তো হলে হয়ে যাবে ওগুলা

চপ্পল জুতোগুলো না ঠিক আছে আপনি আসুন না সময় করে আসবেন দোকান দিকে আসবেন দোকান খোলা থাকে রাত নটা সকাল সাতটা থেকে রাত নটা তার মধ্যে আপনি আসবেন হুম ঠিক আছে আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব কিছু সব কিছুই আসবেন না সময় করে আসবেন হ্যাঁ হ্যাঁ আপনি আসবেন আমি দেখে করে দেবো আসবেন বলুন আপনি আসবেন সময় করে আসবেন হুম হুম